দেখুন বাড়ির পিছনে খামার আছে একটা খামার যেটা পোলট্রির খামার বাদেও আর একটা অন্য খামার বলতে যে আমাদের বাড়ির পিছনে আছে দিশি মুরগি এবার মুরগির সাথে মুরগির সাথে হাঁসও আছে হাঁসের সঙ্গে পা হাঁস অনেক রকমের হাঁস আছে যার ভিতরে আপনার পাতি হাঁস আছে আবার রাজহাঁস আছে একটা মেরি হাঁস বলা হয় মেরি হাঁসটাও আছে আর এক ধরনের হাঁস আছে যে হাঁসটা হাঁসও বলা যায় আবার মুরগিও বলা যায় যেটা আলাদা জাতের মুরগি সেটা হচ্ছে বড় আকারে হয় অস্ট্রেলিয়াটাই বেশি বড় আকারের হয় তবে একটা ঘটনা আছে যেটা আমাদের প্রথম অবস্থায় বেশি অংশ হাঁসটা থাকে পাতি হাঁস যেটা দেশি হাঁস বলে সে হাঁসটা আমাদের বাড়িতে বাচ্চাও তোলা হয় ঘটনা হচ্ছে বাচ্চা বাড়িতেই তোলা হয় এবার ওই হাঁসগুলোকে ওদের একটু আমাদের খাদ্যটা বেশি লাগে তা তাহলেও আমরা ওটা লালন পালন করি বেশি অংশ কারণ ওই হাঁসগুলো আমাদের ডিমটা দেয় বেশি আর সেই হাঁসগুলোকে আমরা কী করি ওই হাঁসগুলোকে আমরা একসঙ্গে দেখা যাচ্ছে আমার খামারে এক থেকে দেড়শো কি একশো পাতি হাঁস আছে যেটা দেশি হাঁস এবার ওটা বাচ্চা অবস্থায় আস্তে আস্তে ধীরে ধীরে যখনই বড় হয় ওদের খাদ্য একটু লাগে খাদ্য সঙ্গে সঙ্গে আমরা ওরা কী করে যখন চার থেকে পাঁচ মাস ছ মাস হয়ে যায় চার মাস হয়ে যায় তখনই তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে ওই হাঁসগুলো আমরা আলাদা আকারে করে ফেলি এক সাইডে মানে যেটা পুরুষ হাঁস এবং মহিলা হাঁস এবার হাঁসা ও হাঁসি এবার হাঁসিগুলোকে আলাদা স্তরে রাখি আর হাঁসাগুলোকে আলাদা স্তরে রাখি এবারে ওদের যখন ছেড়ে দেওয়া হয় যখন খামারের ভিতরে ছেড়ে দেওয়া হয় তখন ওদেরকে আমরা ধরে এক জায়গায় রেখে দিই ধরে রেখে দিই হাঁসাগুলোকে এক সাইডে রেখে দিই কারণ কেননা ওরা যখনই একসঙ্গে ছেড়ে দেওয়া হয় তখন ওরা অধিক সময় নিজেরাই নিজেরাই ঝগড়া গণ্ডগোল করে এবং খাওয়া দাওয়ার বিরাট অসুবিধা হয় হাঁসি হাঁসগুলো মেয়ে হাঁসগুলো ওরা খেতে পারে না ভালো এরা জোর করে তাদের তাড়াতাড়ি করে যে কারণে ওদেরকে আলাদা করে রেখে দেওয়া হয় এবার অন্য সময়ে কী করা হয় ওই হাঁসগুলোকে এমন একটা সময় সে টাইমটায় আমরা খাদ্য ব্যবহার করিনি ওদেরকে ম্যাটের ভিতরে ছেড়ে দিই এবার সে সময় কিন্তু মহিলা হাঁস এবং পুরুষ হাঁস ওদের সবাইকে একসঙ্গে আমরা ছেড়ে দিই ওরা সেখানে খাওয়াদাওয়া করে এবং যেটা করণীয় তারা তার ভিতরে থাকে এবং তারপরে তাদের ডিম পাড়ার সময় হলে ওরা ডিমগুলো পাড়ে এবার যখনই ডিম পাড়ে তখন একসঙ্গে অনেকগুলো হাঁস ডিম পাড়ে এবার সেই হাঁসগুলোকে আমরা কী করবো অতগুলো ডিমগুলো তো আর আমাদের বসানো ঠিক হবে না একসঙ্গে বসিয়ে দিলে প্রচুর বাচ্চা হয়ে যাবে যে জন্যে আমরা ওই হাঁসগুলোকে কী করি ওই ডিমগুলোকে আমরা আলাদা করে কিছু কিছু এমনি বাইরে বিক্রি করে দিই আর দেখা যাচ্ছে যে দেখা এক এক এই দশ থেকে কুড়ি দিন কি পঁচিশ কুড়ি দিন হয়ে গেছে এবার তারপর থেকে ডিমগুলো আমরা ধরে রাখি রাখার পরে ওই হাঁসগুলো তোমার এক ধরনের মানে ওদের বাচ্চা তোলার জন্যে আমরা উনুন বলি এ নেওয়া উনুন নেওয়া বলি যাই হোক যে বাচ্চা তোলার সময়টা হয় ওই সময়টাকে ওই হাঁসগুলোকে ওই ডিমগুলো দিয়ে একটা করে তাওয়া করে দিই যে হাঁসগুলো বসে থাকে আর ডিম পাড়া পাড়ে না ডিম পাড়া বন্ধ হয়ে যায় সে সময় ওই হাঁসগুলোকে আমরা আলাদা একটা তাওয়া করে ওতে তোমার দশ থেকে কুড়িটা পঁচিশটা করে ডিম ওতে ওর ভিতরে রেখে দিই এবার ওই ডিমগুলোকে রেখে দিলে ওরা এক মাস দশ দিন এক মাস দশ দিন সময় নেয় এবার এক মাস দশ দিন ওই হাঁসগুলো ওই তাওয়ায় বসে থাকে থেকে তাদের বাচ্চাগুলোকে ফোটায় আবার ওর ভিতরে আরেকটা কাজও আমরা করি যেটা হচ্ছে আজকে আজকাল যে মেশিনগুলো পাওয়া যায় যাতে বাচ্চা ফোটানো যায় এবং সে বাচ্চাগুলোও মানুষ করা যায় তাড়াতাড়ি এরকম একটা পদ্ধতির মেশিন আছে সেই মেশিনগুলোকে ব্যবহার করায় অনেক সময় দেখা যাচ্ছে ওর ওর নিজের ডিমগুলোকে নিজে কিছুটা বাচ্চা তুললো আমরা কিছু ডিম আলাদা মেশিন দ্বারায় বাচ্চা তুলে নিলাম এবার সে বাচ্চাগুলোকে মানুষ করার জন্য আমরা ঠিক ওই নিয়মে আস্তে ম্যাটের ভিতরে আলাদা করে রেখে তাদের খাওয়া দাওয়া লালন পালন করে আস্তে আস্তে আস্তে আস্তে তারা মানুষ হয়ে যায় এবার ওই হাঁসগুলো যখনই মানুষ হয়ে যায় তখন আমরা এই হাঁসগুলো যেটা ডিম পাড়া হয়ে গেছে বেশি দিন এবার তার থেকে বেছে বেছে আমরা ভেবে নিই যে এই হাঁসগুলো আমাদের অনেক দিন করে ডিম পাড়া হয়ে গিয়েছে এই হাঁসগুলো আমরা সাইড সাইডে রেখে দেবো এবার সাইডে রেখে দেওয়ার পরে গ্রামে কিছু খাওয়ার জন্য নিয়ে নেয় অনেক সময় পাইকারি বিক্রিও করে দিই আর যে বাচ্চাগুলো মানুষ হয়ে যায় সে বাচ্চাগুলো আস্তে আস্তে ওইরকমইভাবে আবার ধীরে ধীরে ধীরে ধীরে ডিম পাড়া শুরু করে দেয় এবার ওই হাঁসটার

এরকম মাংস ও হাঁসগুলোর পাওয়া যায় আর ওর থেকে আমরা আরেকটা কাজও করি যেটা সবচেয়ে বড় কথা যে মাং ওই হাঁসগুলোর মাংস কম হয় বটে কিন্তু সমস্যা হয় ওই হাঁসগুলো আমরা রাখতে পারিনি বেশিক্ষণ বেশি দিন রাখতে পারিনি ওই হাঁসটা আমরা পরে আবার বিক্রি করে দেওয়ার পরে আরেকটা মাংস বেশি হাঁস আমরা ব্যবহার করি মানে যে হাঁসগুলোকে মাংস বেশি হয় সবচেয়ে বেশি মাংস হয় সে হাঁসগুলো যেমন তার ভিতরে আছে আমার রাজহাঁস মেরি হাঁস এবং মেরি হাঁসের সাথে সাথে আরেকটা হাঁস আছে যে হাঁসগুলো ক্যাম্পবেল হাঁস বলে যেটা ক্যাম্পবেল হাঁস বলে সেই ক্যাম্পবেল হাঁসগুলোর রঙটা সাদা টাইপের বেশি অংশ ও ক্যাম্পবেল হাঁসগুলো সাদা রঙেরই হয় এবার ওই হাঁসগুলো আমাদের যে রাজহাঁসগুলো রাজহাঁসগুলোর মাংস আপাতত তিন কিলো সাড়ে তিন কিলো চার কিলো এরকম পর্যায়ে হয় আর ওই হাঁসগুলো আমাদের বিক্রি হয় অনেক টাকা দামে মানে ওই হাঁসগুলো একটা একটা পিস বিক্রি হয় আটশো নশো সাতশো এরকমই বিক্রি হয় আর এই যে দিশি যে পাতিহাঁস আমার যে একটু আগে বলে গেলাম যে দিশি যে পাতিহাঁসগুলো এগুলো ছোটো তো এগুলো বেশি দামে বিক্রি হয় না আড়াইশো দুশো এরকম পরিমাণে হয় আর যে রাজহাঁসগুলো আমরা দামে বিক্রি করি এবার ও হাঁসগুলো বছরে এক থেকে দুবার ডিম পাড়ে ওটা ডিম পাড়ে খুব কম মাত্রায় এক থেকে দুমাস ডিম এক থেকে বছরে তোমার এক থেকে দুবার ডিম পাড়ে কিন্তু সেই ডিমের বাচ্চাগুলো আমরা বিক্রি করিনি ওই বাচ্চাগুলোকে সব ফুটিয়ে আবার করে বাচ্চা তৈরি করি এবং ওই হাঁসগুলো বেশি করি কারণ ওই হাঁসগুলো মাংস আমরা বেশি পাই ওর মাংসটা বেশি হয় দামেও ভালো বিক্রি হয় তা সবচেয়ে বড় কথা ওই আমাদের একটা হাঁস যেটা বড় জিনিস খাওয়ার মানে মাংস বিক্রি এবং খাওয়ার পক্ষে সবচেয়ে সুবিধা হয় একমাত্র রাজহাঁসটা আর ওখানে আরেকটা আছে আপনার মেরি হাঁস আর যে ক্যাম্পবেল হাঁসটা বলছি এটা সবসময় প্রতি সময়েই ডিম পেড়ে যায় এদের ডিম পাড়া কোনো দিন বন্ধ হয় না এরা একবার ডিম পাড়া শুরু করে দিলে কয়েকদিন ভর ডিমই পেড়ে যায় এবার কয়েক মাসও ডিম একটানাই ডিম পেড়ে যায় কিন্তু ওই হাঁসগুলো আমরা চাষ করি কম কিন্তু সবচেয়ে বেশি হ চাষ করে আমরা যে পাতিহাঁসটা এই হাঁসটা আমরা দেশীয়ভাবে খাওয়াদাওয়ায় কারণ গ্রামের ভিতরে আমরা মাঠে ছেড়ে দিয়েও খাওয়াতে পারি এবং সমস্ত জায়গায় খাওয়াতে পারি আর এদের কোনো খাওয়ার কোনো নির্ধারণ নেই এই হাঁসগুলো সব জায়গায় খেতে পারে কিন্তু এই হাঁসগুলো না আমাদের বেশি চিন্তা থাকে না এই কারণে আমরা বেশি অংশ সময় এই পাাতিহাঁসটাকে ব্যবহার করি আর রাজহাঁস মেরি হাঁসগুলো ওগুলো কম মাত্রা রাখি কারণ ওগুলো মাংসের প্রয়োজন হয় যখনই মাংস খাওয়া বিক্রি হয় এবং নিজেদের খাওয়ারও দরকার হয় সে সময় ওই মাংসটা বেশি আকারে ওই হাঁসগুলোর বেশি আকারে মাংস হয় কারণ তিন কিলো চার কিলো করে মাংস হয় সেই কারণে আমরা ওই হাঁসটাকে কম রাখি ওই হাঁসগুলো কম রাখি কারণ সবচেয়ে বেশি আমাদের দরকারি যেটা পয়সার উপর নির্ভর করি যেটা হচ্ছে ডিম এই ডিম যারা বেশি পাড়ে সেই হাঁসগুলো আমরা বেশি আকারে ম্যাঠে রাখি সেই সাথে সাথে যে মুরগিগুলো আছে আরেকটা মুরগি আছে সেই মুরগিগুলো তোমার রাশি মুরগি যেগুলো রাখা হয় আলাদাভাবে অল্প মাত্রায় কারণ তাদেরকে শুধুই একমাত্র বিক্রি হয় ওই মুরগিগুলো রাশি মুরগিগুলো আমাদের এখানে বেশি অংশ বিক্রি হয় তারা খেলাধুলো করে এবার সেদিকে তাকিয়ে ওই মুরগিগুলো কম রাখা হয় দু দশখানা বিশখানা করে রাখা হয় ওটা ওই অল্প মাত্রায় রাখা হয় কারণ ওগুলো যারা খেলাধুলো করে তাদের পক্ষে সুবিধে হয় তারা দামও নিয়ে যায় দু হাজার চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রিও হয় একটা একটা সানা মোরগ